আমরা কিন্তু জানি বেঙ্গল মানেই ব্যবসা আর বেঙ্গলে এমন অনেক ব্যবসা হচ্ছে বড় বড় প্ল্যান বা বড় বড় আছে এদিকে অনেক কিছু বানানো হয় স্টিলের উৎপাদন থেকে নিয়ে অনেক কিছু খাবারের জিনিস থেকে নিয়ে দারুর থেকে নিয়ে অনেক কিছু বানানো হচ্ছে বেঙ্গলে তার জন্য প্ল্যান্ট লাগানো হয় তার জন্য বড় বড় ফ্যাক্টরিও লাগানো হয় এবার ওই ফ্যাক্টরি বা ওই প্ল্যান্ট থেকে যে ময়লাটা বেরোয় বা যে ধোঁয়াটা বেরোয় ওটা আমাদের সরকার কী করে কম করছে আমি এটা বলব এবার আমাদের সরকার অনেক গাছ লাগানো করাচ্ছে আলাদা আলাদা জায়গায় গাছ বড় বড় ফরেস্ট বানানো করা হচ্ছে জঙ্গল লাগাচ্ছে তাতে কী হয় তাতে ধোঁয়াটা প্রদূষিত অত বেশি না হোক আর আমাদের যে কাজ পরিষ্কার থাকুক আমাদের হাওয়া পরিষ্কার থাকুক তাই জন্য যে জল কেমিক্যাল ছাড়া হয় প্ল্যান্ট থেকে দ্বারা বা অন্যান্য ফ্যাক্টরি দ্বারা ওই জলটাকে আবার পরিষ্কার করানো হচ্ছে বড় বড় তার জন্য প্ল্যান্ট লাগানো হচ্ছে যেটা দিয়ে ওই জলটা ব্যবহার করা যায় নর্মাল ঘরের কাজে বা নর্মাল ঘর অবধি পৌঁছাক আর জলটা পুরো নষ্ট না হোক কারণ খাওয়ার জল অনেক কম আছে আমাদেরকে ঘরে ঘরে বা অনেক কিছু প্ল্যান্টে এমন কিছু জিনিস রাখা থাকে যেগুলো রিডিউস বা রিসাইকেল বা রিইউজ করতে পারি তার জন্য সরকার কী অনেক এগোচ্ছে সরকার সবাইকে ওয়ার্নিং দিচ্ছে বা সরকার সবাইকে বোঝাচ্ছে কী ওই জিনিসগুলো যেগুলো আবার ব্যবহার করা যায় ওই জিনিসগুলো ব্যবহার করতে এবং না ফেলতে আর যেই জিনিসগুলো লোক পেলে অন্য কিছু আরো ভালো জিনিস বানানো যায় সেটাও কাজে লাগতে পারে সেটা এগোতে এই করে আমাদের বেঙ্গলের সরকার আরো বিজনেসটাকে বা ব্যবসাটাকে এমনিভাবে ভালোও বানাচ্ছে আবার এইদিক ওইদিক যে আমাদের আশেপাশে এনভায়রনমেন্ট আছে ওটাকেও ভালো করার চেষ্টা করছে